শেয়ার বাজার সম্পর্কে সচেতনতার ভীষণ প্রয়োজন আমরা তো জানি শেয়ার মার্কেটের বাজার ওঠা নামা করে এটা আমরা সবসময় পেপার এমনকি খবরে সবসময় আমরা জানতে পারি কিন্তু বাজার সম্পর্কে এখন আমাদের বিভিন্ন ডিজিটাল অ্যাপ বেরিয়েছে যেই ট্রেণ্ডিংয়ের পো পরিবর্তনের জন্য আমরা ভীষণভাবে ভাবতে হয় যে কোনও জায়গায় টাকা ইনভেস্ট করবার আগে আমাদের ঝুঁকিপূর্ণ কিনা আর এই ঝুঁকিপূর্ণর কথা ভাবতে গিয়ে আমরা অনেক সময় পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন না করেই টাকা ইনভেস্ট করি সেখানে আমাদের নানারকমের সমস্যায় পড়তে হয় সের জন্য শেয়ার মার্কেট সম্পর্কে ঠিকভাবে আমাদের ধারণা করে সবকিছু জেনে বুঝে আমাদের শেয়ার মার্কেটে টাকাপয়সা ইনভেস্ট করা প্রয়োজন এবং আমার সেটা মনে হয়